খেলাধূলার জন্য সমস্যা বলতে আমাদের এই অঞ্চলে ঝাড়গ্রামে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে হচ্ছে একটা জায়গাতে খুব গ্রামীণ এলাকা সেখানে খেলাধূলার জন্য পর্যাপ্ত পরিমাণে মাঠ নেই বাচ্চারা যে একটু খেলবে সেটার জন্য মাঠ নেই সেই জন্য একটু আমি পঞ্চায়েতের কাছে অঞ্চলে একটু আবেদন জানাচ্ছি যে একটু যেন খেলাধূলাটা যেননা হয় সেজন্য একটা মাঠ দেওয়া হবে এই হচ্ছে এক্তিয়ারের মধ্যেই থাকবে সেটা যাতে বাচ্চারা আমাদের বিকালে খেলে আর হাসপাতাল ওখানে ঠিকঠাক হাসপাতালের পরিষেবা ওই গ্রামের মানুষরা পায় না যেখানে হসপিটাল আছে গ্রামের মানুষের থেকে অনেক দূরত্ব হয়ে যায় তাদের যাতায়াত করতে অসুবিধা হয় তাহলে একটু রাস্তাটা যদি মেরামত হতো ভালো করে রাস্তা হতো পরিবহন এর ব্যবস্থা ভালো হতো তাহলে অন্তত মানুষগুলো স্থানীয় হাসপাতালে যেতে পারত হাসপাতালে আছেই গোটা চার পাঁচেক বেড আছে দুজন ডাক্তারবাবু আছেন দুজন নার্স আছেন ওটা যদি স্টাফটা আরেকটু বাড়ানো হতো প্রতিদিন ডাক্তারবাবুরা থাকতেন ধরুন সপ্তাহে দুদিন থাকেই না তখন ওই কম্পাউন্ডারবাবুকে দিয়েই চালানো হয় ওগুলো করলে মনে হচ্ছে খুব ভালো হতো ওই পদ্ধতিগুলো অনুসরণ করলে আর হসপিটালে আরো দুটো চারটে বেড বাড়িয়ে দিলে সেটাও ভালো হতো